হ্যাঁ আমি গ্যাস বা ওভেন বা মাইক্রোওভেন ছাড়াও আমি উনুনে রান্না করেছি মাটির উনুনে মাটির উনুনে আমি সরাসরি রান্না করেছি আর এটা গ্যাস বা ওভেন বা ইন্ডাকশান ওভেন থেকে সম্পূর্ণ আলাদা ইন্ডাকশান ওভেন কারেন্টের সাহায্যে চলে আর গ্যাস গ্যাসের সাহায্যে চলে গ্যাস বা ওভেন কিন্তু আমি মাটির উনুনে রান্না করেছি আর এটি সম্পূর্ণ জ্বালানি গ্যাসের মাধ্যমেই চলে জ্বালানি গ্যাস বলতে খড় পাতা বিভিন্ন গাছের ছাল গাছের কাঠ থেকে উনুন জ্বালানো হয় একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই আগুন জ্বলে যায় এবং এর সাহায্যে আমরা রান্না করতে পারি আর এতে রান্না স্বাদও খুব ভালো হয় এতে আমাদের কারেন্টের খরচা এবং গ্যাসের খরচাও খুব কমে যায় এখনকার দিনে কারেন্টের খরচা এবং গ্যাসের খরচা যে হারে বেড়েছে তার তুলনায় মাটির উনুনে রান্না করা খুবই ভালো তাই আমরা মাটির উনুনে রান্না করতে খুব পছন্দ করি আর আমি সরাসরিভাবেই এই আগুনের উপরই রান্না করে থাকি আর শুধু আমি একা নয় গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতেই এই ধরনের রান্না প্রায় হয়ে থাকে গ্রামাঞ্চলের মানুষেরা বেশিরভাগই মাটির উনুনেই রান্না করে থাকে